হুম হ্যালো তুমি কেমন আছো ভালো আছো এই চলছে তারপর এই চলছে তোমার ওইদিকে কী খবর হুম তারপরে বলো হঠাৎ হঠাৎ মনে পড়লো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আরতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরতি অনুষ্ঠানের কথা বলছো তুমি কী দেখার ইচ্ছা হুম বলো

চলো কবে দেখো দিনক্ষণ ঠিক করো ভালো দেখে

হ্যাঁ সে তো যাওয়াই যায় কোনো ব্যাপার না ভালো দিনে গেলে পড়ে হুম ঘুরেও দেখা যাবে মায়ের আশীর্বাদও পাওয়া যাবে হুম তা ছেলের বিয়ে শাদী দিয়েছে এখনো পড়ছে ও সময় তো হয়েই গেলো তা তুমি এখন কী কাজবাজ করছো হ্যাঁ তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি একসাথে গেলেই হবে তো যাওয়ার সময় এখান থেকে গাড়ি বুক করে নেবো খানে একটা আর যদি টিফিন হয়তো নিয়ে গেলাম হ্যাঁ টিফিন না না টিফিন যদি হয় তো নিয়ে গেলাম নায় রাস্তায় হোটেলে কোনো খেয়ে নিলাম গিয়ে ওখানে নায় ওই দু দিন থাকলেই হয়ে যাবে দু দিন না এক হ্যাঁ এক দিন থাকলেই হয়ে যাবে না না কোনো ব্যাপার না নাও তাহলে রাখছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম